হ্যালো দাদা এটা সুস্বাদু রেস্টুরেন্ট আমি কৃষ্ণনগর থেকে বলছি নদীয়ার কৃষ্ণনগর থেকে বলছিলাম আপনার রেস্টুরেন্টে আমি পাঁচ প্লেট ভাত ডাল কিছু সবজি ভাজা তরকারি আর সঙ্গে পাঁচ প্লেট মাংস অর্ডার করেছিলাম আর চাটনি এগুলো আমি অনলাইন দিয়ে অর্ডার করেছিলাম কিন্তু দাদা আমার একটা বিপদ হয়ে গিয়েছে বাড়িতে একজন অসুস্থ হয়ে গিয়েছে সে কারণে হঠাত্ই আমাকে একটার দিকে হসপিটাল চলে যেতে হচ্ছে ওই খাবারটা আপনাকে দেড়টার মধ্যে আমাকে পৌঁছাতে বলেছিলাম কিন্তু এখন কী করব বলুন আমি তো বাড়িতেও থাকছি না আর ওগুলো খাবারগুলো খাবেই বা কে সেই কারণে দাদা কিছু মনে করবেন না ওই অর্ডারটা যদি একটু ক্যান্সেল করে দিন আমি ওয়েবসাইট খুলে দেখলাম যে অর্ডারটা আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন কিন্তু আমি তো দাদা থাকতে পারছি না বলুন আমি অর্ডার দিয়ে আবার অর্ডারটা আমি নেব না হ্যাঁ এটা আমি কোনো দিনই চাই না কিন্তু কী করব বলুন বাড়ির একজন খুবই অসুস্থ হয়ে পড়েছেন তাকে ইমিডিয়েট ডাক্তার দেখানো দরকার আছে হ্যাঁ ওনাকে তাতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো সেই কারণে আমি অর্ডারটা নিতে পাচ্ছি না যদি দয়া করে আপনি ওই অর্ডারটা ক্যান্সেল করে দিন হ্যাঁ আমি পরবর্তীতে এসে আপনার দোকান থেকেই তো আমি সব কিছু অর্ডার দিয়ে খাই আর আপনার দোকানেই তো ছাড়া আমিও কোথাও যাই না সেই কারণে একটু দাদা একটু রিকোয়েস্ট করছি একটু এই অর্ডারটা ক্যান্সেল করে দিন আমি পরে এসে ওটা না হয় আপনি যদি টাকা না দেন পরে এসে অ্যাডজাস্ট করে নেব ঠিক আছে